এই তুমি আগের দিনকে তুমি পাথরঘাটা শ্বেতকালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলে না তো ওখানে কী করতে হয় গো ও আর কিছু নিয়ে যেতে হয় ও তা তোমরা কবে গিয়েছিলে ও এর মধ্যে তো বলছি তোমরা সব ভালো আছো তো আর বাড়ির সবাই ভালো আছে পুজোয় পুজোয় ঠাকুর কেমন দেখলে কেমন বেড়ালে আমিও ভালো দেখেছি ভালো ঘুরলাম বেড়ালাম খেলাম গিয়েছিলাম হুম তিন দিন তুমি ক দিন গিয়েছিলে ও জলে তো পুজো ভালোই কাটলো কী খাওয়া দাওয়া হলো ও ঠিক আছে রাখছি তাহলে পরে আবার কথা মাউস